আমি মনে করি অনেক শিক্ষার্থী স্কুলে পড়ার পর উচ্চ শিক্ষার জন্য এবং পারিবারিক ব্যবসাকে চালিয়ে যাবার জন্য তারা এম বি এ এবং হোটেল ম্যানেজমেন্টের মতোন কোর্স কিন্তু তারা করে অনেক পারিবারিক ব্যবসাতে থাকে হোটেলের ব্যবসা বড়ো বড়ো হোটেল যাদের থাকে তাদের হোটেলের ম্যানেজমেন্টের জন্য একটা পড়া পড়তে হয় সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের পড়া সেই পড়াটাও কিন্তু এখন অনেক শিক্ষার্থীরা তারা বাইরে গিয়ে বা আমাদের দেশে থেকেও চাকরি করার জন্য তারা কিন্তু এটা পড়ে এবং অনেকেই এই সব এম বি এ করে এম বি এ করার পর তাদের নিজেদের এলাকায় এসে ব্যবসা করার জন্যও তারা কিন্তু এই পড়াগুলি পড়ে থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও